মাছ ধরতে গেলে প্রথমে কিছু সরঞ্জাম দরকার যেমন মাছ কীভাবে সেই খাবারটি খাবে সিক একটু গন্ধ যুক্ত খাবার চার তৈরি করতে হয় যেমন আটা ময়দা ওই ডিম উইপোকা হ্যাঁ আবার এক জাতীয় ভাত পাওয়া যায় পচান ভাত যেটাকে মোটা কথায় হেড়ে ভাত বলে হেড়ে ভাত ওর সাথে মিক্সড করে তার একটা সুগন্ধি গন্ধ খুব ভালোভাবে মিক্সড করে চারটা তৈরি করতে হবে যাতে ভেলা বেঁধে ছিপের ডগায় কাঁটার ডগাতে চট করে আটকে এবং অতি সহজে জলের মধ্যে যাতে ছেড়ে না যায় সেভাবে তার থেকে আমরা তৈরি করি তৈরি করার পর আমি বসি মাছ চার কিছুটা আগে জলের দিকে ছুড়ে ফেলি যাতে করে মাছ সেই জায়গায় অতি সহজে আসে বাঁধতে এবং কীভাবে মাছ আসবে বা সেখানে কম দিক দিকে মাছে নদীর গভীরতা রয়েছে সেটা প্রথমেই অনুমান করেনি এবং নদীতে মাছ ধরার সময় আমরা নদীর খুব নিকটে গিয়ে এবং পাথর বা একটা মাচা তৈরি করি মাচার উপর বসে গর্ত খুঁড়ে মাচাটি তৈরি করে তার উপরে বসে যেখানে গভীরতা বেশি সেই জায়গায় মাছ ধরতে শুরু করি যাতে অতি সহজে গভীর জলের দিকে মাছ থাকার সম্ভাবনা বেশি এবং মাছ অতিরিক্ত গভীর জলের দিকে পাশাপাশি সব জায়গার থেকে ছুটে আসে এবং নদীতে মাছ ধরতে গেলে প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা সময় আমার কাটে এবং মাছ খুব বড় সাইজের মাঝারি ছোটো আড়াইশোর সাইজ পাঁচশো দেড় কিলো আড়াই কিলো পর্যন্ত মাছ নদীতে ওই সব মাছ ধরে দু আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগে